জনপ্রিয় সঙ্গীতের মধ্যে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল নচিকেতা বাবুল সুপ্রিয় বাপি লাহিড়ি কুমার শানু এছাড়াও মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র গীতা দে সন্ধ্যা মুখোপাধ্যায় যারা এখনো এখন বেঁচে নেই তারাও মোটামুটি জনপ্রিয় গান করে গেছে ভাটিয়ালি সমস্ত কিছু করে গেছে